হ্যাঁ কলকাতায় এক বছর আগে ইকো পার্কে এক মিউজিক কনসার্ট হয় সেখানে মুম্বাইয়ের বিখ্যাত সনামধন্য গায়ক সোনু নিগম আসেন সেখানে খুব ভিড় হয় প্রচুর পরিমাণে লোকজনের ভিড় আর কি শীতকাল ছিলো অতটা কষ্ট হয় নি খুবই ভালো লেগেছে দাঁড়িয়ে বসে ভালোভাবেই আমরা সব দেখলাম আমি এমন গানের কনসার্ট আগে যাই নি তাই আমার খুব ভালো লেগেছিলো বাড়ি ফিরতেও সেই দিন রাত হয়ে যায় সেই দিন উনার প্রায় বারোটার মতন গান শুনেছিলাম বেশ ভালোই লেগেছিলো